এই পেশায় আমি কী মজা পাই সেটা আপনাদেরকে বলি প্রথম মজা হচ্ছে এই মাছ ধরার ক্ষেত্রে একটা আলাদা মজা আসে মাছ ধরার ক্ষেত্রে মুরগি চাষ করার ক্ষেত্রে এক এক সময় এক এক রকম এক একটা মজা আসে এই না যেমন অনেক কিছুর ওপরে ভিত্তি করে প্রথমত যেমন ধরুন মাছ যখন জালে পড়ে তখন তো হেভি মজা হেভি ভালো লাগে খুব সুন্দর লাগে সে আনন্দর কথা অনুভূতির কথা বলে বোঝানো যাবে না এই যেমন মাছ পড়লে একরকম ভালো লাগে এই যেমন পোলট্রি ফার্মের ক্ষেত্রেও যদি ধরা হয় পোলট্রি ফার্মের ক্ষেত্রেও একটা ভীষণ একটা ভালো লাগে যেমন ধরো পোলট্রি চাষ করলাম কোনো বাচ্চা যদি না মরে কোনো বাচ্চা যদি না কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই এটা ভালো একটা লাভ আসে তো মনে মনে ভীষণ একটা আনন্দ লাগে আনন্দ থাকে

ভীষণ মজা ভীষণ মজা আর পরবর্তী প্রজন্মে এই পেশায় নিযুক্ত থাকুক না এর পরে অনেক কিছু করতে পারি অনেক কিছু হতে পারে অনেক সিস্টেম মানে পালটে দিতে পারি এরকম দরকার না অন্য রকম দরকার অন্য বিষয়ের ওপরে ভিত্তি করব তখন অন্য অন্য পেশা নিযুক্ত করব বা বেছে নেব এখন যেমন আছি তেমন